হ্যালো মীশো কোম্পানি থেকে বলা হচ্ছে আমি একটি প্রোডাক্ট পারচেজ করেছিলাম তো সেটা কোনো মতে খারাপ আসাতে আমি ওটা রিটার্ন করেছি তো ওটা এখনও আমার কাছে রিটার্ন করাতে এখনও টাকাটা আমার কাছে রিফান্ড আসেনি তো এটার জন্য কী করতে হবে আমাকে হ্যাঁ এটা দু থেকে তিন দিন হয়ে গেলো আমি প্রোডাক্টটা যারা নিতে আসে বাড়িতে ডেলিভারি করতে আসে তাদেরকে হ্যান্ডওভার করে দিয়েছি তো তারা এখনও আমাকে মানে বলল যে অ্যাকাউন্টে আপনার টাকাটা ঢুকে যাবে তো সেই টাকাটা এখনও আসেনি এটা কীরকমভাবে প্রসেস করতে হবে আমি কি ওই অ্যাপে গিয়ে কি আমাকে ওটা করতে হবে

হ্যাঁ সেটা বুঝতে পারছি বাট এতদিন তো টাইম লাগার কথা না আপনি বুঝতে পারছেন আমার কথাটা প্রোডাক্ট যখন রিটার্ন আমি করে দিয়েছি আমার তো অর্ডারটার পেমেন্টটাও তো ঢুকে যাওয়ার কথা আমি তো টাইমভাবে পেমেন্ট করে দিয়েছি বাট আমি রিটার্ন করার পরেও টাকাটা এখনও পাইনি হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কী করতে হবে বলুন আচ্ছা মীশোর অ্যাকাউন্টে গিয়ে কমপ্লেন করতে হবে

ওকে ঠিক আছে ওকে থ্যাঙ্ক ইউ ওকে ঠিক আছে ঠিক আছে